হ্যাঁ আমি পাঁচটি তারিকের কথা বলতে পারবো যেগুলি হচ্ছে এক চার দুই হাজার তেইশ সাত এগারো দুই হাজার একুশ পনেরো তিন দুই হাজার বাইশ তেরো নয় দুই হাজার একুশ আট দুই দুই হাজার উনিশ